বলছিলাম কলকাতা জলপাইগুড়ি আর পুরুলিয়াতে একটা কাজের সুযোগ এসেছে যেখানে রোড নির্মাণ হচ্ছে সেইখানে আমাদেরকে দিন মজুর হিসেবে কাজ করতে হবে কলকাতায় রেট হচ্ছে হ্যাঁ সুযোগ সুবিধা আর পারিশ্রমিক নাকি কলকাতায় ছঘণ্টা কাজ প্রত্যেকদিন ছঘণ্টা কাজ প্রতিদিনের হাজিরি হচ্ছে ছশো টাকা ছঘণ্টা ছশো টাকা হাজিরি প্রতি ঘণ্টায় একশো টাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে আছে কিন্তু ওটা নিজের পয়সা দিয়েই খেতে হবে ওখানে হোটেলের ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা নিজেকেই জোগাড় করে নিতে হবে পুরুলিয়ায় আর একটা আছে কাজ রাস্তা নির্মাণ ন্যাশনাল হাইওয়ে পুরুলিয়ায় আট ঘণ্টা কাজ সেখানে সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ এইখানে ঠিকাদার থাকার ব্যবস্থা দেবে খাওয়ার ব্যবস্থা নিজে থেকে করে নিতে হবে আচ্ছা জলপাইগুড়ি ওটা আট ঘণ্টা কাজ ওটা নশো টাকা নশো টাকা থাকা খাওয়ার ব্যবস্থা নিজের পুরুলিয়ার কাজ করাটা আমাদের অনেকটা সামনে হবে এবং আমাদের এতে অনেক টাকা বাঁচবে ঠিক আছে তাহলে আমরা পুরুলিয়াতেই রাস্তা নির্মাণের কাজে যুক্ত হব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ রাখুন